আমি রান্নার জন্য দেড় ঘন্টা সময় ব্যয় করতে চাই যখন আমি প্রথম একটি রেসিপি বানাতে যাই তখন মোটামুটি দুই ঘন্টা সময় নিয়ে যাই এবং সে খাবারটি বানানোর চেষ্টা করি